হুম বলুন হুম বলুন

পেটে ব্যথাটা কখন থেকে হচ্ছে আচ্ছা সকালে কী খাওয়া দাওয়া করেছিলেন

তো পেটে ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে তো হয়তো অ্যাসিডিটি বা কিছু একটা গ্যাস অম্বল হয়ে গেছে তো ওখান থেকেও হতে পারে তো আপনি এক কাজ করুন একটা অ্যান্টাসিড খেয়ে দেখুন যে ওটা কমছে কি না ঠিক আছে যদি ব্যাথা হুম হুম যদি দেখেন যে এতে কমছে না তাহলে পরে আপনি এক কাজ করতে পারেন এখন আমি তো চেম্বারে আছি তাহলে আপনি একবার দেখিয়ে যেতে পারেন কারণ এগুলো তো আর দূর থেকে এরকম ফোনাফোনে কথা বলে এগুলোকে ঠিক ক্লিয়ার করা যায় না আমার চেম্বার সোনারপুর আমি আছি এখনও ঘন্টা খানেক আছি হ্যাঁ ঠিক হয়ে যাবে বলতে কী এখন না দেখে তো আমি তো দূর থেকে ওইভাবে কিছু বলতে পারবো না না আগে আসতে হবে দেখতে হবে হুম হুম ঠিক আছে আগে আগে আপনি আগে আপনি আসুন এসে দেখান তারপরে কী হয়েছে না হয়েছে তখন বিবেচনা করা যাবে কারণ এখন দূর থেকে তো ওইভাবে বলা যায় না ঠিক আছে হুম হুম